কয়েক বছর আগে যে মোবাইল ব্যবহার হত সেখানে আমরা কীবোর্ডের সাহায্যে কাজ করতাম এবং খুব কম টাকায় রিচার্জ হতো আর ফোনের দামও এতটা বেশি ছিল না তাই সেই ফোনের ব্যবহার দেখা যেত সবার বাড়িতে আবার অনেকের বাড়িতে সেই ফোনও থাকতো না তখন সবার আর্থিক অবস্থা ভালো ছিল না এখন যে স্মার্ট ফোন ব্যবহার হয় সেটা স্ক্রিনে টাচ করলে কাজ করে এবং এটা ডেটা প্যাকের টাকা ও খুব বেশি লাগে আর এখন একটু অর্থনীতির দিক থেকে উন্নতি হওয়ায় এই ফোন সবার কাছে দেখতে পাওয়া যায় আগে আমাদের নেটওয়ার্ক খুব কম থাকতো আগে টু জি থ্রি জি থাকতো এখন আসতে আসতে উন্নতির পথে এখন আমাদের কাছে পৌঁছে গেছে ফাইভ জি নেটওয়ার্ক এখন নেটওয়ার্ক সংযোগ খুব ভালো খুব ভালোভাবে কাজ করে সেরকম নেটওয়ার্কের খুব খারাপ দিকও আছে অনেক পশুপাখি প্রাণী মারা যায় এই নেটওয়ার্কের জন্য আর এখন আবার ফাইভ জি নেটওয়ার্ক ব্যবহার হচ্ছে তাই নেটওয়ার্ক সংযোগ খুব ভালো আমি যে সিম ব্যবহার করি ওটা হল জিও এই সিমে রিচার্জ এবং ডেটা প্যাকের জন্য আমার প্রত্যেক মাসে পাঁচশো টাকা খরচ হয়